আমি সাধারণত ভারতবর্ষ দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বসবাস করে থাকি পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের শিল্পের ও সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে কুটির শিল্প মৃৎশিল্প রয়েছে সেগুলো ধীরে ধীরে ও মানে নষ্টের দিকে মানে অর্থাৎ বিলুপ্তির পথে চলে যাচ্ছে তার ফলে কিনা স্থানীয় শিল্প যা রয়েছে তা তাদের শিষ্যদেরকে শেখানোর মাধ্যমে তাদেরকে ভবিষ্যতের কাছে যাতে ধরে রাখতে পারে সেগুলো আগে শেখাছে এবং শিক্ষাগত শিক্ষার প্রসার ঘটাচ্ছে এই স্থানীয় শিল্পীরা নানা ধরনের শিল্পীরা রয়েছে যেমন তারা তাদের কাজকর্মে এখনো অগ্রগতি ঘটিয়ে চলছে এবং টেকনোলজিকে দূরে সরিয়ে এই কাজটাকে তারা নিজেকে যে পেশা হিসাবে উপভোগ করছে তারা তাদের বিভিন্ন ধরনের তৈরি বিভিন্ন বস্তু সামগ্রী সেইগুলোকে বিভিন্ন কাজে লাগাছে বিভিন্ন দেশে ঘর সাজানোর জিনিস ক্ষেত্র তৈরি করে যায় যাতে এগুলো শিল্পটা ভুলে না যায় এখন আমি দেখতে পাই যে বিভিন্ন ধরনের দুর্গা পুজো থেকে শুরু করে বিভিন্ন উৎসবে মানে ছৌ নাচের অনুষ্ঠান করা হয়ে থাকে যাতে বাঙালির বাঙালিদের যে কালচারগুলি রয়েছে বিভিন্ন ধরনের শিল্পগুলি সেটাতে এই বর্তমান জীবনে ধরে তুলে তুলে তুলে ধরা হয় এবং মনে করে যে হ্যাঁ সত্যি সত্যি এই শিল্পগুলি খুবই অসাধারণ এবং এইগুলি মনে রাখা খুবই প্রয়োজন যাতে আমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগে এবং সেগুলিকে ধরে রাখা খুবই কারণ এই টেকনোলজির যুগে এইগুলো বিলুপ্তির পথে এবং এগুলো ভবিষ্যত প্রজন্মকে তুলে ধরা হয় তারাও মনে রাখবে এবং তার পরবর্তী প্রজন্ম এগুলি তুলে ধরতে পারবে